হ্যাঁ আমি মনে করি ভারতের শিল্পীদের যথেষ্ট গুরুত্ব ও সুযোগ দেওয়া হয় না এর পরিপ্রেক্ষিতে বলে রাখি আমাদের দেশে বহু প্রতিভাধারী ব্যক্তিবর্গরা রয়েছে যারা কোনোরকম সুযোগ না পাওয়ার কারণে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারছে না সেটা অর্থনৈতিক কারণে হতে পারে এবং কোনো মানুষের সহায়তার হাত বাড়িয়ে না দেওয়ার কারণে হতে পারে আমরা সকলেই কম বেশি এখন পরিলক্ষিত করতে পারি যে বাসে ট্রামে অর্থাৎ প্লাটফর্মে মূলত প্লাটফর্মে দেখি বহু প্রতিভাধারী ব্যক্তিরা গান করছে কেউ নাচ করছে সেগুলোও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে ঠিকই কিন্তু যে তাদের যেটা করে তারা টাকা উপার্জন করতে পারবে সেরকম হচ্ছে না এবং পশ্চিমবঙ্গের যে শান্তিনিকেতন আছে সেই শান্তিনিকেতনে বহু মানুষ আছে যারা হাতের কাজকর্মর দ্বারা নিজেদেরকে নিজেদের সংসার চালাচ্ছে যেমন কেউ সুতোর কাজ দিয়ে হার গহনা অর্থাৎ গহনা তৈরি করছে কেউ আবার রঙ তুলি দিয়ে ছবি তৈরি করছে কিন্তু তারা কিন্তু কেউ যে একটা বিশেষ জায়গায় পৌঁছচ্ছে সেরকম নয় শিল্পীদের গুরুত্বটাই কমে গিয়েছে আমাদের দেশে যেমন দূরদর্শনে আমরা দেখি ডান্স বাংলা ডান্স সারেগামাপা নামক কিছু ধারাবাহিক চ্যানেলে এইসব অনুষ্ঠান হয় যেখানে মানুষেরা সবাই যে সুযোগ পায় তা নয় কিছু কিছু ব্যক্তিরা সুযোগ পায় কিন্তু তাও আবার অর্থ দিয়ে কিন্তু যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছে অনগ্রসর মানুষ তারা কীভাবে এগিয়ে যাবে তার জন্য বা তাদের জন্য কিছু মানুষের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি যার কারণে ভারতের শিল্পীদের যথেষ্ট গুরুত্ব এবং সুযোগ কমে যাচ্ছে অর্থাৎ সুযোগ তারা পায়ই না বললেই চলে